আমার কি আমার কিছু অর্ডার ছিলো ওই জন্য আপনাকে আমি ফোনটা করেছিলাম আপনার জন্যে খাবার হ্যাঁ হোম ডেলিভারি হবে আপনার ওখানে কী কী খাবার পাওয়া যায় এই বিরিয়ানি তারপরে চিকেন এই সব আপনার ধরুন আমার পঞ্চাশ প্লেট করে লাগবে অনুষ্ঠান বাড়িতে আপনার হোম ডেলিভারি হবে তাহলে কতো কী মানে প্লেটে কতো করে পড়বে কতো খরচা হবে সেটা কাইন্ডলি একটু যদি বলেন তাহলে ভালো হয় বিরিয়ানি পঞ্চাশ প্লেট

চিলি চিকেন পঞ্চাশ পঞ্চাশ প্লেট কোয়ালিটি ভালো হবে তো খাবার তাহলে বলছেন সুস্বাদু হবে কোয়ালিটি ভালো হবে নিতে আপনাকে অ্যাড্রেস আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি অ্যাডভান্স পেমেন্ট করে দেবো রাখছি তাহলে